হ্যাঁ হ্যালো স্যার আমি বসাক বাবু বলছি ঠিক আছে স্যার আমি তো চেষ্টা করছি সকাল থেকে রাত অবধি আমার আন্ডারে যে এমপ্লয়ীগুলো আছে তাদেরকেও সমানে বলছি তারাও তো সেরকমভাবে কাজও করছে তারা বিভিন্ন রকম তো এর মধ্যেও কিছু না স্যার আমি তো হ্যাঁ সেটা ঠিকই বুঝলাম স্যার কিন্তু আমি তো চেষ্টা করছি এবং কোম্পানির এমপ্লয়ীদের ওপর আমি প্রচণ্ড চাপ সৃষ্টি করছি যাতে তারা ঠিক মতো ইয়ে দেয় আমি তাদেরকে এও বলেছি যদি কোম্পানির প্রফিট না হয় তাহলে কোম্পানি মাইনে দেবে কি করে তোরা নিঃস্বার্থভাবে কোম্পানিকে দেখ কোম্পানি তোদের দেখবে এবং সারাদিন আমি ওদের পিছনে লেগে থাকি সেইটাই চিন্তা করছি আমার মনে হয় না স্যার হ্যাঁ তবুও আমি হ্যাঁ তবুও আমি স্যার চেষ্টা করছি এবং এদের ওপর আমি প্রচণ্ড চাপ সৃষ্টি করেছি যে বলেছি তাহলে আমি কিছু এমপ্লয়ীকে সো কজ করব যাতে তারা বুঝতে পারে যে তাদের জন্য কোম্পানি অপরিহার্য নয় কোম্পানি চাইছে তার নিজের প্রফিট এবং কোম্পানি যদি প্রফিট পায় তাদেরকেই তার অংশ প্রফিটের কিছু অংশ তারা পাবে তো সেও যদি না বোঝে আমি চেষ্টা চালাচ্ছি স্যার যত দিন যাবে আমি আরও উন্নতি করার চেষ্টা করব এবং এমপ্লয়ীদের প্রচণ্ড প্রেসার সৃষ্টি করছি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ না না না স্যার আমি চেষ্টা করছি এবং মোটামোটি দশ থেকে বারো দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে স্যার হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ